সুনীল গঙ্গোপাধ্যায় সেই সময় বইটি আমার খুব ভালো লেগেছে এই বইটিতে পুরানো দিনের কলকাতা বা বাবুদের সংস্কৃতি এখানে লেখা আছে যেটা আমরা জানতে পারি এছাড়াও তৎকালীন কলকাতায় পরিবেশ মহর্ষি দেবেন্দ্রনাথ সম্বন্ধে বেথুন সাহেবের সম্বন্ধে এমনকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধেও এই সময় লেখা আছে তাই বইটি আমার খুব ভালো লেগেছে